হ্যাঁ আমি বাইরের হোটেল ও ধাবায় বিভিন্ন ধরনের খাবার খেতে পছন্দ করি এর মধ্যে আমার কিছু প্রিয় খাবার রয়েছে যেমন চিকেন টিক্কা মশালা মটন কাবাব বিরিয়ানি রুটি তড়কা ইত্যাদি চিকেন টিক্কা মশালা একটি জনপ্রিয় ভারতীয় খাবার যা চিকেন টমেটো এবং মশলা দিয়ে তৈরিও করা হয় এটি একটি সুস্বাদু এবং মশলাদার খাবার যা আমার খেতে খুব ভালো লাগে এবং এটি আমি উপভোগ স্বাদ উপভোগ করতে পারি মটন কাবাবও একটি জনপ্রিয় ভারতীয় খাবার যা মাংস মশলা এবং নিরামিষ দিয়ে তৈরি এটি একটি সুস্বাদু এবং তৃপ্তিদার খাবার যা এ বিশেষ অনুষ্ঠানেও খেতে খুব পছন্দ করি এবং রুটি তড়কা আমি মাঝে মাঝেই বেশিরভাগ সময় আমাদের এইখানের দক্ষিণ চব্বিশ পরগনার বাস স্ট্যান্ডের কাছে একটি হোটেলে রুটি তড়কা খেতে খুব পছন্দ করতাম কারণ এই সমস্ত ধাবাগুলিতে সাধারণত রুটি তড়কা খেতে খুব ভালো হয় কারণ যেহেতু এগুলি রাতে অনেক রাত অবধি খোলা থাকে তাই বিভিন্ন যানবাহনের মানুষ এবং প্যাসেঞ্জাররা এই সমস্ত ধাবায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে তো এই ধরনের খাবার এই ধাবাতে খুব ভালো পাওয়া যায় তাই আমি রুটি তড়কা খেতেও অনেক সময় পছন্দ করতাম বিরিয়ানি একটি জনপ্রিয় ভারতীয় খাবার যা চাল মাংস এবং মশলা দিয়ে তৈরি এটি একটি সুস্বাদু এবং সুগন্ধযুক্ত খাবার যা আমি সারা বছরই প্রায় খেয়ে থাকি এবং আমি মাঝে মাঝে বিরিয়ানিও খেতাম এই সমস্ত ধাবাতে আমি বাইরের হোটেল ও ধাবায় খেতে পছন্দ করি কারণ এটি একটি মজার এবং সামাজিক অভিজ্ঞতা পেয়ে থাকি আমি বাইরের ধাবায় খাওয়ার থেকে এবং আমি এখানে নতুন খাবার খাওয়ার চেষ্টা করি এবং অন্য সংস্কৃতির খাবারের স্বাদ নিতেও পছন্দ করি এছাড়াও বাইরে খাওয়ার সময় আরও অনেক লোকেদের সাথে বসে আমরা খেতে পারি এই ধরনের অভিজ্ঞতা করতে আমার খুব ভালো লাগে এই জন্য আমি সাধারণত ধাবায় খেয়ে থাকি